হ্যাঁ আমি পেন্টিং করেছি হাতে এবং উপহারও দিয়েছি অনেককে কারণ আমি ছবি আঁকতে ভালোবাসি ছবি এঁকে আমি কাউকে যদি দিতে পারি সেটা আমার খুব গর্বের মনে হয় আমি হাতে তৈরি করেছি দুখানা খুব সুন্দর কাঠের কাঠের উপরে হাতের নকশা বানিয়েছি হাতের কাজের সেটা আমি দুজনকে দিয়েছি হাতের জিনিসে আমার খুব ভালো লাগে কারণ আমি নিজে তৈরি করি আমার নিজের খুব গর্ব বোধ হয় যে আমি এত সুন্দর পেন্টিং করতে পারি ছবি আঁকতে পারি সেই জন্যে আমি যখনই সময় পাই তখনই আমি কিছু জিনিস কিছুর উপরে ছবি করে আমি এটা কাউকে গিফট হিসাবে দিই তেমনই দুটো জিনিস আমি দিয়েছি কারণ আমার হাতে তৈরি জিনিস খুবই পছন্দের এবং খুবই ভালো লাগে এটার মূল্য আমার কাছে প্রচুর